পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু মৌসুমি প্রকৃতির পশ্চিম মেদিনীপুর জেলাটি সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ এখানে গ্রীষ্মের দাবদাহের কারণে গাছপালা শুকিয়ে যায় জলের অভাব দেখা যায় গাছের পাতা শুকিয়ে যায় এবং খরার সৃষ্টি হয় এবং গ্রীষ্ম ঋতু কেটে গেলে বর্ষা ঋতু দেখা যায় এই সময়ে বৃষ্টিপাতের প্রভাবে গাছপালা আবার নতুন ফুলে ফলে ভরে ওঠে এরপর শুরু হয় শীতকাল এই শীত ঋতুটি শুষ্ক ও আর্দ্র প্রকৃতির হয় এই সময়ে প্রচণ্ড ঠান্ডা থাকায় মানুষের শীতের পোশাক পরে এবং গাছে গাছে পাতা ঝরে পড়ে